ভাষা আমাদের মনোভাব প্রকাশের এক অন্যতম দিক ভাষা ছাড়া আমরা এক পথ এগোতে পারি না আমরা যতই প্রযুক্তিকে নিয়ে এগিয়ে যাই ভাষা আমাদের মনের ভাব প্রকাশ করে এগিয়ে নিয়ে যায় আমাদের ইচ্ছাকে তাই ভাষা আমাদের খুবই প্রয়োজনীয় আমাদের প্রত্যেকটি পদে প্রয়োজন ভাষার শব্দের খুবই আধুনিক বিশ্বে লক্ষ লক্ষ ভাষা ভারতে তো অসীম ভাষা এখানে আলাদা ওখানে আলাদা বিভিন্ন ধর্মলম্বীর মানুষ বিভিন্ন ধর্মের ভাষায় কথা বলে শুধু তাই নয় ভাষাকে কোনো দিনও ধর্মের আকারে বর্গীভূত করা সম্ভব নয় কিন্তু হ্যাঁ অবশ্যই ভাষার একটা অ্যাকসেন্ট থাকে যা সবারই আলাদা হয় যেমন ভারতীয়দের আলাদা হয় আমেরিকানদের আলাদা হয় কিন্তু আলাদা হয় কিন্তু ভাষা সবার জন্যে সমান গুরুত্বপূর্ণ বর্তমানে ভারতের বাংলা ভাষাটি নতুন নতুন প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কারণ আমরা যে বাংলা ভাষায় কথা বলছি তাতে শুধু বাংলা নয় তাতে অনেক ধরনের ভাষা আজ বর্তমানে মিশে পড়েছে বাংলাকে পরিষ্কারভাবে শুদ্ধভাবে বাংলা ভাষা বলা যাওয়া যাচ্ছে না আজকের ভাষাকে আজকের ভাষায় প্রতিনিয়ত আমরা ইংলিশ হিন্দি অনেক ভাষা ব্যবহার করে থাকি এই তো বর্তমান দিনে চেয়ার টেবিল আমরা কোনো মতোই ছেড়ে চলতে পারছি না মনে হয় চেয়ার টেবিল না বললে আমাদের দিন কাটে না বাংলা ভাষায় এগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আমার মনে হয় কি প্রতিনিয়ত এই ভাষাগুলো যে সে ঢুকছে বাংলা ভাষায় তা আরও ঢুকবে তাই আমাদের প্রত্যেককে সজাগ হয়ে ওঠা উচিত বাংলা ভাষা আজ বিপদের মুখে আমাদের প্রত্যেেকেই বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষাটাকে বা অন্য কোনো ভাষাকে ঢোকানো উচিত নয় একটা স্বচ্ছ বাংলা ভাষার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের সবাইকে প্রচেষ্টা করতে হবে বাংলা ভাষাকে জ্যান্ত রাখার জন্য